হ্যালো হ্যাঁ মনা তুই কোথায় অতো দূরে আছিস

দেখে আসিস হ্যাঁ সকাল থেকেই দেখ না ফ্রিজ বন্ধ ছিলো তাপরে পাম্প চালাতে পারি নি জল তোলার সমস্যা হচ সমস্যা ছিলো যাই হোক এখন আবার গেছে কারেন্ট হ্যাঁ রাস্তাটা এইদিকে আবার রাস্তা খু রাস্তা খুঁড়েছে খুব সাবধানে আসিস রাস্তাঘাটে হ্যাঁ বলছি যে আসার সময় একটু সাবধানে আসিস এদিকে লোডশেডিং এদিকে জল জমে বৃষ্টির জল জমে আছে রাস্তাঘাট কাদা খুব চিন্তায় আছি সাবধানে তুই আস্তে আস্তে আয় সারা দিন খুব সমস্যা হয়েছে হ্যাঁ ইলেক্ট্রিসিটিতে খবর দিয়েছিলাম ওনারা এসছিলো ওই কি ওই ফিউজ উড়ে গেছে সেটাকে ঠিক করলো হ্যাঁ ওই তো ফিউজ উড়ে গেছে ওটাকে ঠিক করে দিলো এখন আর একটু পরে আসবে না না আমি এখন আমি বসেই আছি তোর চিন্তা করছি রাস্তা কেন অতো অন্ধকার তো তুই আসবি কী করে হুম সাবধান মতো আসিস রাস্তা দিয়ে বাড়ি বাড়ির সামনে আবার খুঁড়েছে হুম আচ্ছা তাহলে কি রাখবো এখন